হ্যালো হ্যাঁ বলছি এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি তো হ্যাঁ তো হচ্ছে আমি যে কালকে যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িটার যে ড্রাইভারটা ছিলো সে ড্রাইভারটার কিন্তু ব্যবহার খুব ভালো খুব নম্র ভদ্র এবং সে আমাকে খুবই সা ভাবে সাহায্য করেছে যে আমি একটা নতুন জায়গাতে গেছি সেখানে আমাকে সা ভালো করে নামিয়ে নামিয়েছে এবং সে আমার সাথে ছিলো যতক্ষণ না আমি যেই জায়গাটাতে গেছি সেই জায়গাটায় গিয়ে পৌঁছাতে পেরেছি সে আমার সাথেই ছিলো এই কারণে তাকে আমি ধন্যবাদ জানানোর জন্যই কলটা করেছি তাকে কি দেওয়া যাবে হ্যাঁ আসলে এ তার ব্যবহার খুবই ভালো আমি আগেও অনেক এরকম ডা হচ্ছে গাড়ি বুক করেছিলাম বা অনেক ড্রাইভারের আর সাথে আমি যাতায়াত করেছি কিন্তু এরকম ভালো ব্যবহার কেউ আমার সাথে করে নি তার ব্যবহার সত্যি খুবই ভালো হ্যাঁ যেয়ে আমার খুব ভালো লেগেছে তার ব্যবহার আর এবং সে আমাকে খুব ভালো সাহায্য খুব মানে সাহায্যও করেছে এ জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই ঠিক আছে তো আমার হয়ে আপনি তাকে ধন্যবাদ জানিয়ে দেবেন এস তার ব্যবহার আমাকে খুব ভালো লেগেছে